ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির ক্ষেত্রে প্রাণীদের পরিচালনা করা অত্যন্ত কঠিন মানে খুবই কঠিন ব্যাপার যেটা আমি বুঝেছি কারণ আমি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফির ক্ষেত্রে খুবই ইন্টারেস্টেড এটা খুব কঠিন হলেও যার যেটা ভালো লাগে তো এই বিষয়ে আমার নিজস্ব অভিজ্ঞতা কেমন আগে একটা ঘটনা বলি যেটা আমার নিজস্ব আমার নিজের সাথে ঘটেছিল একদিন একটি জঙ্গলে আমি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি করতে গিয়েছিলাম সেখানে তো সেখানে দেখছি একটা কুমির একটা কুমির আছে সেখানে তো খুবই আমার ভয়ও লাগছে বন্য প্রাণীদের আওয়াজ চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছি তো আমি একজন মানুষ হয়ে সেখানে বনের মধ্যে একা ফটোগ্রাফি করা যেমন আপনারা তো বুঝতেই পারছেন ওখানে কুমির আছে আমাকে ওখানে বন্য পাতা লতাপাতার সঙ্গে নিজেকে ওরমভাবে তৈরি করে ওখানে ঝোপে আড়ালে লুকিয়ে থেকে কুমির কতক্ষণ চুপ হচ্ছে ততক্ষণ ধরে আমাকে অপেক্ষা করে থাকতে হয়েছে যতক্ষণ না কুমিরটি শান্তভাবে ঘুমোচ্ছে কিংবা কুমিরটি অন্যমনষ্ক হচ্ছে ততক্ষণ তো আমি ফোটো তুলতে পারবো না তো কুমিরটি কীভাবে শান্ত হবে অন্য বন্য প্রাণীদের আওয়াজ শোনা যাচ্ছে আমারও খুব ভয় লাগছে তো অনেক কিছু কুমিরটি সেন্সলেস করার একটা ওষুধ নিয়ে গিয়েছিলাম তো দিয়েছিলাম কখন কুমির সেন্সলেস হবে তারপরে আমি ফটো তুলবো তো এরকমভাবে অনেক অনেক বাধার মধ্যে থেকেও আমরা ওয়াইল্ড ফোটোগ্রাফি করে থাকি এটা খুবই কঠিন কিন্তু ভালো লাগার ক্ষেত্রে এটা করে থাকি আমরা অনেকেই বাঘের বাঘ শেয়াল পাখি পাখিদের তো আরও অত্যন্ত কঠিন মানে ওদের এক একটা শট নিতে গেলে একেক রকম প্রস্তুতি নিতে হয় তো এই বিষয়ে আমার অভিজ্ঞতা অদ্ভূত ভয়ানক ভালো লাগা সবকিছুই আর কি